অর্থহীন ব্যবস্থার মধ্যে কখনও কাউকে পড়তে হয়নি কারণ আমাদের এখানে অর্থহীন যারা আছে তারা ব্যয়বহুল চিকিৎসার জন্যে হাসপাতালে লাইন দিয়ে দাঁড়িয়েছে তাদেরকে ভালোভাবেই চিকিৎসা করেছে কোনো পয়সাও দিতে হয় না কিছুই নয় তাদের জন্য কিছু ইয়ে করতেই হয় না আমাদের এখানের হাসপাতালে খুবই ভালো চিকিৎসা করা হয় আমাদের ক্ষেত্রে মনে হয় কখনও খারাপ অভিজ্ঞতা হয়েছে তাও মনে হয়নি কারণ ডাক্তারবাবুরা এত ভালো রোগীকে কখনও নিজের রোগী বলে ভাবে না নিজের বন্ধুর মতনই ব্যবহার করে রোগীর সঙ্গে ভালো চিকিৎসা করে রোগীর সঙ্গে ভালো ব্যবহার করে রোগীর মধ্যে কখনও রোগীকে বুঝতে দেয় না যে তোমার এই অসুখটা করেছে কারণ ডাক্তারবাবুরা এতই ভালো যে এখানে কোনো অভিজ্ঞতাটা আনব সেই চেষ্টাটুকু মনে আনতে দেয়নি ডাক্তারবাবুরা এখানে প্রচুর ভালো চিকিৎসা হয় খুব অর্থহীন যারা মানুষ তাদের টাকাই লাগে না তারা খুব ভালোভাবে তাদেরও চিকিৎসা করে তাদের জন্য কোনো খারাপ ব্যবস্থা করা হয়নি তাই আমাদের হাসপাতালের ক্ষেত্রে খুব ভালো বলেই মনে হচ্ছে ডাক্তারবাবুরাও খুব ভালো দিদিমণিরাও খুব ভালো চিকিৎসা একদম ঘরের লোকের মতনই করে কোনো অবহেলাই করে না কারণ ডাক্তারবাবুরা মনে করে যে আমরা নিজেদের বাড়ির লোকের মতনই রোগীদেরকে দেখি নিজেদের ভাই বোন কাকা জেঠু দাদা এ সবের মধ্যেও সবাইকে দেখি তাই আমরা কখনও ভাবিনি যে হাসপাতালটার মধ্যে কখনও খারাপ অভিজ্ঞতা আমরা আনতে চাইনি